হ্যাঁ হ্যাঁ দিদি আমার হচ্ছে গিয়ে বাবা মার হাতের হচ্ছে গিয়ে ফিঙ্গার প্রিন্টার মেলে না তা কখন যাব কী কী লাগবে হ্যাঁ কত টাকা ঠিক আছে আর প্যান কার্ড করতে কত টাকা লাগবে

পাঁচশো টাকা লাগবে এর কী কী লাগবে আমার করবো

কত টাকা ঠিক আছে ঠিক আছে না তুমি আপনি কখন সময় পাবে এখন ফাঁকা আছে

তা কখন যাবে দোকান খুলবে কটার দিকে যওন ফাঁকা থাকবে আপনি ফোন করবেন হ্যাঁ ঠিক আছে আধার কার্ডটা আমার বাবা আর মার বেকার ভাতার টাকা পায় না না ঐ জন্য করে কোনো টাকা তুলতে পারে না হাতের লিঙ্ক মেলে না